জল পরিশোধিত ও বিশুদ্ধ করার ঘরোয়া ঘরোয়া প্রতিকার হলো ও আমরা জল এনে জলকে বালির উপরে দিলে তলায় দিয়ে যে যে তলা দিয়ে পরিশোধিত হয়ে জলটা পড়ে এছাড়াও জলের মধ্যে জলটা আমরা এনে ওতে ফটকিরি দিয়ে রাখলে জলটা তখনও পরিশোধিত এবং বিশুদ্ধ হয়ে যায় আর এছাড়াও সবচেয়ে মেন আরেকটা উপায় হলো আমরা জলকে ফুটিয়ে একটা পাত্রে ফুটিয়ে সেই জলটাকে আমরা পান করলে সেটাও বিশুদ্ধ হয়ে যায় পুরো তো এইভাবেই আমরা করে থাকি এছাড়া এখন শহরে বেশ কিছু জায়গায় যেমন অ্যাকোয়া ফিল্টার আসে এই এই এই স টাইপের কিছু জিনিসও লাগানো থাকে এতেও জল বিশুদ্ধ করা যায় কিন্তু ঘরোয়া উপায় সবচেয়ে বেস্ট উপায় হ ভালো উপায় ওই আমরা জলটাকে ফোটালেই ওটা বিশুদ্ধ হয়ে যায় তার পরে আমরা ওই জলটাকে খেতে পারি কোনো অসুবিধা হ থাকে না ওতে কোনো কিছুই থাকে না